কৃষিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রগুলি হল কোদাল কাস্তে কুড়ুল বিষের ড্রাম জলসেচ ব্যবস্থা ট্রাক্টর আলু লাগানোর যন্ত্র তোলার যন্ত্র ঝুড়ি ট্রাক্টর ইত্যাদি সেগুলি প্রত্যেকটি যে যে উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন কোদাল কোদাল দিয়ে মাটি খনন করা হয় কাস্তে কাস্তে দিয়ে জমিতে যে নানারকম আগাছা হয় সেগুলো কাটা হয় এবং বিষের ড্রাম বিষের ড্রামের মাধ্যমে জমিতে বিষ দেওয়া হয় জলসেচ ব্যবস্থা জলসেচ ব্যবস্থা মাধ্যমে জমিতে জল দেওয়া যায় তাড়াতাড়ি এবং আলু লাগানোর যন্ত্র আগে আলু বঠি দিয়ে কাটা হত এখন আলু লাগানোর যন্ত্র বের হয়েছে যাতে তাড়াতাড়ি আলু লাগানো যায় এবং তোলার যন্ত্রও ব্যবহার করা হয় ঝুড়ি ঝুড়ি দিয়ে জমিতে বীজ রোপণ করা হয় ট্রাক্টর ট্রাক্টরের মাধ্যমে জমি খনন করা হয় তাতে খুব সুবিধা হয়